আমার প্রিয় শিল্পী গায়ক অরিজিৎ সিং সঙ্গীত রচয়িতা এবং তার মধ্যে আমি তার গান আমার খুবই পছন্দের

ফ্যান আমি তার স্যাড সংগুলো আমার খুবই পছন্দের তার সে স্যাড সং এর জন্য প্রাইজও পেয়েছেন অনেক বা তার তিনি এক ব্যক্তি খ আমার খুবই পছন্দের বা তিনি তার গান যে আমি তার গান প্রত্যেকটা দিনই শুনি আমার খুবই ভালো লাগে তার গান তার স্যাড সং আমার খুবই খুবই ভালো লাগে শুনতে তার গানের মধ্যে আমি আত্মহারা হয়ে যাই আমার খুবই ভালো লাগে তার গান তার গান শুনতে আমি খুবই পছন্দ বা খুবই ভালো লাগে সে আমার খুব একজন পছন্দের গায়ক বা তার গান প্রত্যেকটা দিন বা তার যে প্রত্যেকটা পো মানে গান যে সে বা মানে ইয়ে করে রিলিজ করে তার আমি সব সময় দেখতে থাকি তার গানগুলো বা আমার খুব ভালো লাগে তার গান